হ্যালো হ্যাঁ বলুন আপনি কি নন্দিনীর মা বলছেন আচ্ছা নন্দিনী না হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে ওর ওর খুব পেটে ব্যথা করছিল দিয়ে বমি টমি করলো হ্যাঁ অবশ্যই আমি নন্দিনীর স্কুলের টিচার বলছি ওর ক্লাস টিচার বলছি আপনি আপনি যদি একবার আসেন এসে নন্দিনীকে নিয়ে যান তো খুব ভালো হয় ওর খুব পেটে ব্যথা করছিল এবং তারপরে কিছুক্ষণ বাদে ও বমি টমি করে ফেললো স্কুলের মধ্যে ক্লাসের মধ্যেই বমি করে ফেলেছে তো আমি ওকে একটা জায়গায় বসিয়ে ওকে জল টল দিয়েছি এবং একটু গ্যাসেরও একটা ওষুধ খাইয়েছি কিন্তু এখনও শরীরটা ঠিক নেই যদি আপনি আসেন তো খুব ভালো হয় হ্যাঁ আপাতত এখন ওইটাই খাইয়েছি কারণ আমার ওআরএস দেব না ইনো দেব আমার তো মনে হচ্ছে এটা গ্যাসের থেকে হয়েছে সকালে কি খেয়ে এসেছে একটু বলবেন হ্যাঁ আমার মনে হয় তাহলে ওর থেকে গ্যাস হয়ে গেছে ওআরএসের বদলে আমি তাহলে একটা ইনো ওকে খাইয়ে দিচ্ছি এখন ঠিক আছে দিয়ে আপনি ততক্ষণে চলে আসবেন তাহলে যদি তারপরে যদি কোন প্রবলেম হয় তখন ডাক্তার দেখিয়ে অন্য কোন ওষুধ খাওয়ানো হবে হুম হ্যাঁ একদম একদম হ্যাঁ হ্যাঁ একদম তাই করেছি হুম আসুন আমি ওকে ততক্ষণ ইনোটা দিই দেখি ও কিরকম থাকে ঠিক আছে আর তারমধ্যে যদি কোন অসুবিধা হয় আমি আপনাকে অবশ্যই কল করবো আবার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ